বইগুলিতে পাতার সংখ্যা কম দামটা অনেক বেশি নিয়েছে যেহেতু পুরনো লেখকের বই বইগুলোর মধ্যে বেশি ছবি নেই শুধুমাত্র পরীক্ষাগুলির ছবি দেওয়া আছে বইগুলিতে নতুন তথ্য কিছু দেওয়া নেই নতুন বা আধুনিক যেসব তথ্য প্রযুক্তি ও পরীক্ষা পরিবর্তন হয়েছে সূত্র পরিবর্তন হয়েছে সেগুলিকে দেওয়া নেই পুরোনো তথ্যই দেওয়া আছে তার ফলে আধুনিক এবং নতুন পাঠ্যসূচির সাথে অনেকটা খাপ খাইয়ে চলতে পারে না নতুন পাঠ্যসূচিতে যেগুলো রয়েছে সেগুলোও এএই বইটিতে নেই আর এই বইটির মধ্যে পাতার সংখ্যা কম ছবির সংখ্যা কম আধুনিক লেখার সাথে অনেক অমিল রয়েছে